হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হুম বলো হুম হুম হ্যাঁ শুনছি তো গ্রামে আশেপাশে সবাই তো শুনছি তো রোগটা নিয়ে অতিরিক্তভাবে ছড়িয়ে গিয়েছে আর হচ্ছেও প্রায় মানুষের না আমার আর ওই সব কিছু করে না অবশ্য তবে সবে তো শুরু হয়েছে তো এখন কিছু কারণেও যদিও বা হয় আমি জানাবো আমি হ্যাঁ হামেশাই বুকে তো হচ্ছে প্রতিটা মানুষের হলে মানুষের শুনছি যে হচ্ছে তো অবশ্য কমন নিশ্চয়ই জানাবো আপনি তোমাদের জানাবো আচ্ছা ঠিক আছে কারো কোনো অসুবিধা হলে আমি বলে দেবো আশেপাশে সবার সতর্কও থাকতে বলো বলে দেবো যদি কারো কিছু হয় তোমাদের সাথে যোগাযোগ করতে বলবো

ও তা ঠিক আচে আমার ছেলে কাঁদছে